পর্যাপ্ত স্থান এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন এবং বায়ু চলাচল প্রদান চাপ কমের কারণে কৃষকরা নিশ্চিত করতে পারে যে তাদের পশুগুলি নিরাপদে এবং মানবিকভাবে পক্রিয়াকরণ সুবিধা হতে পারে এবং তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণ করতে হবে বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের পর্যাপ্ত খাদ্য খাদ্য তাদের জল পরিবহন করতে হবে এর ফলে তারা অনেকটা নিরাপদে বসবাস করতে পারবে এবং বিভিন্ন চাষের কাজেও হচ্ছে তাদেরকে যোগ ক যোগ করা হয় এর ফলে তাদেরকে ভালো পর্যাপ্ত খাদ্য দিতে হবে এবং তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণ হচ্ছে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে যাতে তারা এই চাষের কাজেও সাহায্য করতে পারে